পশ্চিমবঙ্গে কৃষিশিল্প বিশেষ অবদান রাখে পশ্চিমবাংলার বিভিন্ন ধরণের চাষ বাস হয়ে থাকে যেমন ধান চাষ গম চাষ আখ চাষ তরমুজ বিভিন্ন ধরণের শাক সবজি বিভিন্ন ধরণের ফল মূল এখানে চাষ হয়ে থাকে পশ্চিমবাংলায় বিশেষ চাষের ক্ষেত্রে প্রধানত ধানকে রাখা হয় কারণ ধান চাষের মাধ্যমে পশ্চিমবাংলা অর্থনৈতিক উন্নতি অনেক করে থাকে ধান পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যে এবং এছাড়া ভারত ছেড়ে ভারত ছেড়ে বিদেশেও পশ্চিমবাংলা থেকে ধান রপ্তানি করা হয় ধান থেকে পশ্চিমবাংলার মানুষ অনেক অর্থনীতির দিক থেকে মজবুত হয়েছে পশ্চিমবাংলার বেশীরভাগ মানুষই ধানের উপর গুরুত্ব দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে এছাড়া পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে গম চাষও হয় যার যার মাধ্যমে আমরা পশ্চিমবাংলার মানুষ জীবিকা নির্বাহ করতে সাহায্য করে এছাড়াও এখানে আখ প্রচুর পরিমাণে চাষ হয় আখ থেকে দেখা আখ থেকে দেখা যায় যেমন আপনারাও দেখতে পারেন পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ে পার্শ্ববর্তী এলাকায় অঞ্চলে প্রচুর পরিমাণে আখ চাষ হয়